অতিরিক্ত গরমের চাপে আমার যে পুরাতন ফ্যানটি ছিলো সে ফ্যানটি খারাপ হয়ে যায় এবং কি ফ্যানটিতে বডি হয়ে যায় ওয়ারিং খারাপ হয়ে যায় ঘর ঘর আওয়াজ উঠে বিভিন্ন রকম মানে অসুবিধা হতো এবং হাওয়া ঠিক মতো নামতো না বাতাসটা ঠিক মতো খাটের নিচে নামতো না আমি আমাদের বর্ধমান চত্বরে একটি খান ইলেকট্রনিক্স গিয়ে আমি একটা নতুন ফ্যান কিনা হয়েছে সে ফ্যানটি খুবই ভালো এবং তার খুবই মিষ্টি হাওয়া সুন্দর্য এবং কোনো সাউন্ডলেস এবং প্রচুর পরিমাণে আরামদায়ক পুরাতন ফ্যানটি যেটি ছিলো সারাক্ষণ ফ্যানের মধ্যে ঘর ঘর ঘর ঘর ঘর ঘর আওয়াজ উঠতো কিন্তু নতুন ফ্যানটির মধ্যে সেই আওয়াজটিও নেই পুরাতন ফ্যানটির মধ্যে যেই হাওয়া একদম পাওয়া যেতো না তাতে আমাদের অতিরিক্ত কম লাগতো আমাদের প্রচুর গুমোট হতো সেক্ষেত্রে নতুন ফ্যানটি আসাতে আমাদের পরিপূর্ণওভাবে ঘুমও হয় এবং শান্তিপূর্ণভাবে ঘুমোতে পারি এবং নিজের ফ্যামিলিকে সেফটি ফিল করতে পারি কিন্তু পুরাতন ফ্যানটি যখন ছিলো একটা মনে মধ্যে আতঙ্ক রয়ে থাকতো যে ফ্যানটি কখন খুলে পড়ে যাবে নাই নাইলে এখুনি লোডশেডিং হয়ে গেলে ফ্যানটি যদি খারাপ হয়ে যায় এরকম একটা মনের মধ্যেও ভয় থাকতো নতুন ফ্যান আসার পর এই ফ্যানটি খুবই খুবই কমফোর্টেবল এবং কি হাওয়া পরিপূর্ণ পরিষ্কার কোনো আওয়াজ নেই সাউন্ডলেস একদম পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এতে আমরা খুবই ফ্যানটি আনাতে খুবই সুবিধাজনক হয়েছে এবং আমরা শান্তিপূর্ণভাবে রাতে ঘুমোতেও পারছি খুবই ভালো লাগছে